আমাদের গ্রামের আশেপাশে বিভিন্ন রকম খেলার মাঠ আছে সেগুলো আয়তনে কিন্তু অনেকটা বড়ো আবার আমাদের পাশেই রয়েছে ক্যানিং স্টেডিয়াম সেখানেও খেলা হয় সেখানে বেশি ফুটবল খেলাই হয় সেটা এক ধরনের ফুটবলের স্টেডিয়াম বললেই চলে সেখানে অনেক বড়ো ধরনের খেলা হয় যেমন এম এল এ কাপ গতবারে যে এম এল এ কাপটা হয়েছিলো সেটা খুবই বড়ো হয়েছিলো একটা বড়ো মেলা যেমন হয় ঠিক তেমনভাবেই হয়েছিলো ওকানে এতোটাই জনসংখ্যা যে আপনাদেরকে কী বলবো ওখানে অনেক বড়োভাবে খেলা হয় অনেক দূর থেকে দূর থেকে খেলোয়াড়রা আসে আবার যে দর্শকগুলো দর্শকে পুরো মাঠ ভরে যায় সেখানকার যা প্রাইস বা ট্রফিগুলো সেগুলোও একটু বেশি হয় অবশ্য সেই স্টেডিয়ামে খেলা দেখার জন্য আপনাদেরকে অর্থ দিতে হয় বা টাকা দিয়ে টিকিট কাটতে হয় কিন্তু আশেপাশের যে বড়ো মাঠগুলি যেমন স্কুল মাঠ বা বড়ো যে সরকারের মাঠগুলো সেখানে দেখবে ক্লাবের ছেলেরা মিলে বা ক্লাবরা মিলে যে খেলাগুলো দেয় ক্রিকেট কবাডি ফুটবল যে খেলাগুলো দেয় সেগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে অর্থ দিতে হয় না সেখানকার যে খেলাগুলো সেগুলো বড়ো খেলা হয় হয়তো স্টেডিয়ামের থেকে স্টেডিয়ামের তুলনায় একটু কম প্রাইজ বা উইনিং প্রাইসগুলো কমই হয় তা বলে সেখানকার দর্শক কিন্তু কম হয় না আশেপাশের যে মাঠগুলো হয় সেখানে যখন খেলা হয় দেখবে যে তার চারপাশে ছোট্টো মেলার মতো ছোটো খাটো দোকান বসে যেমন মুড়ি মশলা ছোট খাটো জল কোল্ড ড্রিঙ্কসের দোকান বসে আবার এই যে য মেলাগুলো হয় মেলার পাশে এই যেখানে যে খেলাগুলো হয় স্টেডিয়ামে সেখানে খেলাগুলোতে অনেক ধরনের যে নিয়ম আছে যেমন স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে অনেক কিছু নিয়ে যাওয়া চলে আবার অনেক কিছু নিয়ে যাওয়া চলে না কিন্তু গ্রামের পাশে যে যখন খেলাটা হয় সেই খেলা উপলক্ষ্যে একটা ছোট্টো দেখে নৃত্য পরিবেশনও করা হয় যখন খেলা শেষ হয়ে যায় সন্ধ্যা বেলায় প্রাইজ দেওয়া হয়ে যায় টিমকে সেদিন রাতে বা সন্ধ্যায় ছোটো খাটো নৃত্য পরিবেশন বা নাটক পরিবেশন করা হয় গ্রামের এই খেলাগুলো আমার তো দেখতে খুবই ভালো লাগে স্টেডিয়ামের খেলাটা দেখতে ভালো ঠিকই কিন্তু প্রত্যেক মানুষ কি খেলা দেখার জন্য অর্থ দিতে পারে সবার আর্থিক অবস্থা কি সমান হয় তাই বেশির ভাগ লোক এই গ্রামের আশেপাশে যে বড়ো যে খেলাগুলো হয় সেগুলোই দেখে এবং সেগুলো থেকেই আনন্দ নেয়